আমি সদ্য জন্ম নেয়া শিশুদের যত্ন নিতে খুব ভালোবাসি কারণ সেই বাচ্ছাদের একটু কষ্ট হলে তারা প্রচুর কষ্ট পায় তারা তো মুখে বলতে পারে না শুদু কেঁদে কেঁদে উঠে তাই জন্মের পর থেকে তাদের যতোটা যত্ন নেওয়া যায় খাওয়ানো স্নান করানো এবং গায়ে যে তেল টেল মাখানোর ব্যাপারে এবং তাদিকে রোদে দেওয়ার ব্যাপারে আমি খুব যত্ন নিই এবং তাদের খাওয়ার ব্যাপারে প্রথম বছরে তাদিকে ছমাস পর্যন্ত কোনো কিছুই মায়ের দুধ ছাড়া খাওয়াতে নিষেধ করি কারণ তাদের লিভারটা তখন ঠিক মতো শক্ত হয় না তাই তাদের হজমের অসুবিদা হবে তাই প্রথম ছমাস মায়ের দুধ ছাড়া কিছুই খাওয়ানো উচিত নয় ছমাস পর থেকে তাদের খাবার খুব অল্প পরিমাণে ল্যাক্টোজেন এবং তার সাথে এক বোতল করে জল একটু খাওয়ানো যেতে পারে এবং ছমাস পরে সাত আট মাস থেকে ভাত তার সাথে ডাল বা সব রকম সবজি দিয়ে চাল আর ডাল এক সাথে রান্না করে খিচুড়ি করে খাওয়ানো তাদের পক্ষে সবচেয়ে বেশি উপকার বলে আমি মনে করি এবং বাচ্ছাদের জন্মের সময় থেকে এক বছর পর্যন্ত তাদের এইভাবে যত্ন নেওয়া দরকার বলে আমি মনে করি